আমি আর্সালান থেকে দশ প্লেট বিরিয়ানি আর দশ প্লেট চিকেন কষা অর্ডার করেছি কিন্তু আমার বাড়িতে যেহেতু কোনো বাসনপত্র নেই তাই আমি জানাতে চাই যে আমি যে অর্ডার করেছিলাম তার সাথে যেন আমাকে দশটা প্লেট দেওয়া হয় দশটা বাটি দেওয়া হয় তাহলে আমার খেতে সুবিধা হবে তার সাতে দশটা চামচও যেন দিয়ে দেওয়া হয়